ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নাচের সময় লোকেরা যে যেমন ধরনের অঞ্চলে বসবাস করে সে সেরকম ধরনের পোশাক পরে অঞ্চল অনুযায়ী পোশাক হয় নর্তকীদের কিছু ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে যেমন বাঙালিরা হলুদ গামছা পরে পাটানি পরে বিহুরা মেখলা পরে এবং তারা রূপোর গয়না পরে আর রাজবংশীরা সেরকম ধরনের গয়না পরতে পারে না কারণ তাদের অভাব অনটনের মধ্য দিয়ে চলতে হয় তো তারা হাতের তৈরি বানানো গয়নাই পরে নিজের হাতে তৈরি বানানো গয়নাই পরে